আমি একজন কৃষক সাধারণত আমি গ্রামেই বসবাস করি আর আমি চাষবাস করতেও ভীষণ ভালোবাসি আর চাষবাসের পাশাপাশি গাছ লাগাতেও ভীষণ ভালোবাসি আর আমাদের বাড়িটা চারিদিকে গাছ দিয়ে ঘেরা আর নানান রকম শাকসবজি ফল ফুল এবং বড়ো বড়ো নানান অনেক রকমের গাছ লাগিয়েছি ও সেই গাছগুলোকে ভালোভাবে পরিচর্যাও করি এবং সেই গাছের যখন ফল হয় ফল থেকে যে বীজগুলো হয় সেগুলো নিয়েও অনেক আমি গাছপালা বসাই বসিয়ে সেই বীজ থেকে অনেক নতুন নতুন গাছ হয় সেগুলোকেও ভালো করে যত্ন নি আর অনেক গাছ আছে যেমন খিরিচ গাছ তাতে ক্যান্সার হলে সেই গাছের ডালগুলোকেও কেটে বিক্রি করি কারণ ওই সব গাছগুলো থাকলে একটা গাছ থেকে আরেকটা গাছের ক্ষতি হবে সেই জন্য গাছের ডালগুলোকে কেটে সংরক্ষণ করে আমি বিক্রি করে দি যাতে না একটা গাছের আকর্ষণে থেকে আরেকটি গাছ অসুস্থ হয়ে যায় সেই জন্য গাছগুলোকে ভালো করে যত্ন নি ও গাছগুলো যাতে না ক্ষতি হয় সেই জন্য ফল গাছে জাল দিয়ে ঘিরে দি যাতে না পাখি এসে খেয়ে ফলগুলো নষ্ট করে দেয় জুতো ঝাঁটা তারপর কাকতাড়ুয়া বানিয়ে সেটাকে ওখানে লাগিয়ে দিই যাতে কাকতাড়ুয়া মানুষের মত দেখতে হয় সেই কাকতাড়ুয়াটাকে দেখে কোনো পশু পাখি ফলগুলোকে না নষ্ট করতে পারে আর বড়ো বড়ো গাছপালা যখন ক্যান্সার হয়ে যায় তখন সেগুলোকে কেটে বিক্রি করে দি কারণ তার আকর্ষণে যাতে না কোনো গাছপালা নষ্ট হয়ে যায় বা খারাপ হয়ে যায়